শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি বইটি আমাকে খুব অনুপ্রাণিত করেছিলো এবং খুবই কষ্ট পেয়েছিলাম একদম যে একটা বাচ্চা ছেলে যেভাবে কষ্ট হওয়া যেভাবে অবহেলিত হওয়া সেদিকটা পুরো ফুটে উঠেছিলো সেটা আমাকে খুবইভাবে মানে কাঁদিয়েছিল আমি পুরো কেঁদে ফেলেছিলাম আমার সব কিছু আমি অনুভব করতে পারছিলাম বইটিতে তো আমার খুবই কষ্ট হচ্ছিলো বইটা দেকে বইগুলো পড়ে তো খুবই কষ্ট হয়েছিলো এবং আমাকে খুবই দুঃখিত করেছিলো বইটা